আমি জীবনে শিখেছি এমন কিছু গুরুত্বপূর্ণ পাঠ হলো আমার বাবা মার দেওয়া শিক্ষা অনুযায়ী নিজেকে সবসময় সৎ রাখতে হবে এবং সবসময় একজন দয়ালু ব্যক্তি হয়ে থাকতে হবে এবং ভুল কাজকে সবসময় ব্যক্তি ভুল কাজকে এড়িয়ে চলতে হবে এবং ভুল লোকেদের এড়িয়ে চলতে হবে এবং যারা মানুষের উপর গরিবের উপর নির্যাতন করে তাদের তাদের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াতে হবে এই জিনিসগুলো আমার বাবা মার থেকে শেখা এবং এই পাঠ পাঠগুলো আমি জীবনে সবসময় মনে রাখি এবং এগুলো আমার জীবনকে খুবই ভালো করে প্রবাহিত করেছে এবং আমি নিজের জীবনে আমি দেখেছি এই বাবা মারা যে শিক্ষাগুলো আমাকে দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী চললে জীবনে একটা ভালো মানুষ হওয়া যায় এবং সৎ মানুষ হয়ে নিজের জীবন কাটানো যায় এইটুকুনই শিক্ষা আমার আমি সবসময় নিজেকে ফলো করে রাখি এবং এটাই জীবনে আমার রুল